পশ্চিমবঙ্গে স্থানীয় খাবার খাওয়ার স্থান যেগুলো আছে সেগুলো বেশি কিছু আমার জানা নেই যেগুলো আছে আমার জানা আমি ঘুরতে গিয়েছিলাম অনেকদিন আগেকার কথা আম আমি ঘুরতে গিয়েছিলাম একবার দীঘায় গিয়েছিলাম আর শিয়ালদা স্টেশনেও গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে আমি যেসব মার্কেট কলেজ স্ট্রিট মা মার্কেট যেটা আছে কলেজ স্ট্রিটে গিয়েছিলাম সেখানে আমি কিছু বই খাতা কিনতে কেনার জন্য গিয়েছিলাম এবং জামা কাপড় কেনার জন্য গিয়েছিলাম খুব ভালো জায়গাগুলো খুব ভালো আর যেসব খাবারের যেসব স্থানীয় যে যেগুলো আছে আমি অতটা জানি না যেগুলো আছে সেগুলো আমি জানি যে ওখানকার খাবারগুলো বিশেষ করে যেসব কী কী যেগুলো বলে বিরিয়ানি বিরিয়ানি আবার কী হাঁড়ি কাবাব শিক কাবাব যেগুলো আছে সেগুলো আমি একবার খেয়েছিলাম খুবই সুন্দর খেতে আর একবার ঘুরতেও গিয়েছিলাম দীঘাতে সেখানেও খাবারগুলো অসাধারণ বলতে গেলে অমায়িক খুব সুন্দর খাবারগুলো খাবার যারা তৈরি করে আর কি আর যারা দেয় খাবার সেগুলো তারা তো বলতে হবে না তাদের হাতে মনে হচ্ছে জাদু আছে তাদের হাতে জাদু আছে বললেই চলে এত সুন্দর খাবার বানায় এত সুন্দর খাবার বানায় এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার জিভে লেগে আছে সেই খাবারগুলি আর খুবই ভালো ওখানকার জায়গাগুলো যেরকম সুন্দর সুন্দর জায়গা আর সেরকম সুন্দর সুন্দর জায়গা আছে সেরকম খুব সুন্দর ওখানকার লোকেরাও খুব সুন্দর আর যেসব বাজারগুলো আছে বেশি কিছু আমি জানি না যেসব ইয়েগুলো আছে মার্কেটগুলো আছে সেগুলো ওই কলেজ স্ট্রিটে একবার গিয়েছিলাম ওটা আমি জানি ওটা বই খাতায় এমনি জামা কাপড়ও কিনতে পাওয়া যায় ওই শিয়ালদা কলেজ স্ট্রিট আমি গিয়েছিলাম আর যেটা আছে কলকাতার বিভিন্ন মিষ্টির দোকান মিষ্টির দোকান বলতে আমি একবার মিষ্টি খেয়েছি এসেছিলাম ওখানে কলেজ স্ট্রিটে মিষ্টিটা খেয়েছিলাম কলেজ স্ট্রিটে মিষ্টিটা খেয়েছিলাম কি যেন একটা বেশ কী কী বেশ কাঁচাগোল্লা না কী একটা বেশ বলে ওটাকে ওটা খেয়েছিলাম খুবই সুন্দর খেতে আমি জানি না ওর নামটা কী কী বলে আমি অতটা বুঝতে পারিনি খেয়েছিলাম খুব সুন্দর খেতে ওটা খেয়েছি আমি আর যেসব পশ্চিমবঙ্গের যেসব রাস্তাঘাটগুলো যেসব রাস্তাঘাটগুলো আমার তো খুবই ভালো লেগেছে রাস্তাঘাটে বিশেষ করে যখন যাচ্ছি রাস্তাঘাট এক এক করে পার হচ্ছে গাড়িগুলো পার হচ্ছে বিভিন্ন রকমের যেসব হাইওয়ে রোডগুলো আমার তো খুবই ভালো লেগেছে আর যেসব জায়গাগুলো আছে আমার দেখার খুবই ইচ্ছা আমি ওখানটায় আবার যেতে চাই